পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা দিন দিন অনেকটাই উন্নত হয়েছে আগে যেমন গ্রামগুলিতে সচরাচর স্বাস্থ্য ব্যবস্থা অতটা চালু ছিল না মানে সচরাচর কোনও রোগ বা কোনও কিছু দেখা দিলে তখন কিন্তু সহজে আমরা চিকিৎসা পেতাম না কিন্তু এখন সেই জায়গায় অনেকটাই তাড়াতাড়ি চিকিৎসা পাওয়া যায় এছাড়াও যে হসপিটালগুলো আছে এই হসপিটালগুলো ছাড়াও কিন্তু বাইরে অনেক ছোট ছোট স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে উঠেছে যাতে সেখানকার এলাকার মানুষগুলো সেখানে যেয়ে চটজলদি চিকিৎসাটা করাতে পারে যেমন ধরুন কোনও কারোর যদি কোনও একটা ভীষণ কিছু বড় সড় কিছু হয়ে যায় কোনও রোগ দেখা দেয় বা মানে হঠাৎ করে যদি কোনও কিছু হয়ে যায় তো তখন তারা ওই স্বাস্থ্যসেবাতে জাস্ট একটা সাধারণ চিকিৎসা কিন্তু তারা নিতে পারে তারপরে তারা কিন্তু হসপিটালে যেয়ে চিকিৎসাটা করাতে পারে তো এই জন্য বলব আগের থেকে পশ্চিমবঙ্গের এখন স্বাস্থ্যসেবাটা অনেকটাই উন্নতির দিকে এগিয়েছে কারণ আমি দেখেছি যে আগে স্বাস্থ্যসেবা এত ছিলো না তো এখন সে স্বাস্থ্যসেবাটা অনেকটাই বেড়েছে এছাড়াও যে অনেক স্বাস্থ্যসূচক তথ্য বা উৎস যেগুলো আছে সেগুলোর মধ্যে ধরুন এই ছোট ছোট শিশু কেন্দ্র শিশু কেন্দ্র মানে বাচ্চাদের নিয়ে একটা স্বাস্থ্যসেবা হয় ব্লাড ডোনেট ক্যাম্প হয় যেখানে র মানুষেরা ব্লাড দেয় ব্লাড দিয়ে মানুষ অন্য মানুষের সাহায্য করে এরকম অনেক কাজই কিন্তু এই স্বাস্থ্যসেবার মধ্যে জড়িয়ে গেছে তো পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা ও হসপিটালিটি অনেকটাই বেড়েছে আমি সেটা মনে করি তো সেই জন্য এই হসপিটালিটি বাড়ার জন্য অনেক মানুষের জীবনও বেঁচেছে কিন্তু করোনা কালে অনেক মানুষ সত্যিই মারা গিয়েছে তো তখন স্বাস্থ্য ব্যবস্থা কিছু করলেও কিছু করতে পারতো না তবে হ্যাঁ অবশ্যই আগের তুলনায় স্বাস্থ্যসেবা অনেকটাই বেড়েছে